হেডফোন আমাদের জীবনে অনেকটা প্রভাব ফেলেছে কিরকমভাবে না আমরা সবসময় যদি ফোনে মানে ফোনটা যদি কানে সবসময় লাগিয়ে রাখি তাহলে আমাদের কিন্তু কানে অনেক সমস্যা দেখা যেতে পারে কারণ সবসময় যদি ফোনটা কানের সাথে যদি লাগিয়ে রাখি তাহলে কি হবে না এতে টাওয়ারের যে রেডিয়েশন সেটা আমাদের শরীরে সরাসরি প্রবেশ করবে তার ফলে আমাদের মস্তিষ্কে যেকোনো ধরনের রোগ সৃষ্টি হতে পারে তাই আমরা সবসময় ফোনটাকে কানে না লাগিয়ে যদি হেডফোন ব্যবহার করি তাহলে আমাদের রেডিয়েশনের পরিমাণটা কিছুটা কমবে এবং একসময় যদি ফোনটা সবসময় যদি হাতে ধরে রাখি তাহলে কি হবে না তাহলে হাতে একটা ব্যথার সৃষ্টি হবে তাতে হাতে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হবে হ্যাঁ হাত সহজে কাজ করবেনা তাই হেডফোন লাগিয়ে হেডফোন লাগিয়ে রাখলে কি হবে না হাতের সেরকম কোন কাজ করতে হচ্ছেনা তার ফলে ফোন নিজের জায়গায় আছে হেডফোন কানে লাগানো আছে তাতে ফোনে যা কিছু শোনার সেটা হেডফোনের সাহায্যেও শোনা যাচ্ছে তাই হেডফোনের সুবিধা অনেকটাই বেশি এবং হেডফোনে যদি গান শোনা হয় তো সেখানে হেডফোনের সাহায্যে গান খুব ভালো শোনা যায় এবং হেডফোনে খুব সহজে কোন ব্যক্তির কথা খুবই স্পষ্ট বোঝা যায় তার ফলে আমরা সহজে তার সাথে কথা বলতে পারি